হ্যাঁ অবশ্যই আমার প্রিয় বই এবং সিনেমা এবং টিভি শো আছে তার মধ্যে কয়েকটি হলো দ্যা হ্যারি পটার সিরিজ দ্যা গ্রেট গ্যাটসবি দ্যা প্লেটোনিক এবং সিনেমার মধ্যে রয়েছে দ্যা অ্যাভিয়েটর দ্যা লর্ড অফ দ্যা রিংস দ্যা রিটার্ন অফ দা কিং এবং ইন্টারস্টেলার ইত্যাদি

এর মধ্যে এ হ্যারি পটার যে সিরিজটি রয়েছে সেটি টিভি শোতেও দেখা যায় এবং এটির একটি বইও রয়েছে হ্যারি পটার সিরিজ জে কে রাউলিং এই সিরিজটি আমার সবযেয়ে প্রিয় বই এবং টিভি শো আমি এর চরিত্তগুলি গল্পগুলি এবং অলৌকিকভাবে বিশ্বকে ভালোবাসার জন্য ব্যবহার করি এবং এই হ্যারি পটার সিরিজে এটি বাচ্ছা ছেলের কাহিনি তুলে ধরা হয়েছে যেটি আমাকে খুবই ভালো লাগে এবং এই জন্য আমার এই সিনেমা এবং টিভি শোটি এবং এই বইটি খুবই পছন্দের এবং খুবই ভালো লাগে তাই এই হ্যারি পটার সিরিজটি আমি অনেকবারই দেখেছি এবং মাঝে মাঝে আমার এই হ্যারি পটার সিরিজটি আরো দেখতে ইচ্ছে করে তাই আমার এই হ্যারি পটার সিরিজটি খুব ভালো লাগে এবং এইটিকে আমি আমার পছন্দের সিরিজ বলে মনে করি এবং এটি আমার পছন্দের টিভি শো বলেও মনে করি